আমি বই কেনার জন্য সবথেকে বেশি পছন্দ করি গড়িয়াহাট কারণ গড়িয়াহাটে যদিও গড়িয়াহাট আমার এখান থেকে বেশ কিছুটা দূর কিন্তু তাও একদিনের মধ্যে আমার পক্ষে যাতায়াত করে ওখান থেকে ফিরে আসা সম্ভব সেই জন্য আমার মনে হয় যে গড়িয়াহাটে গিয়ে আমার পক্ষে কম দামে সস্তায় সেকেন্ড হ্যান্ড বই পাওয়াটা অনেক সহজ হয়ে ওঠে কারণ ওইখানে অনেক কম টাকায় কম দামে এবং খুব ভালো বই পাওয়া যায় এবং অনেক রকমের বই আমি ওখান থেকে পাই যেগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর মনে হয় মনে হয় যে অনেক কম টাকায় আমরা এত ধরনের এত রকমের বই আমরা ওখান থেকে পেতে পারছি তো গড়িয়াহাট আমার কাছে সবথেকে ভালো জায়গা সেকেন্ড হ্যান্ড বা পুরনো বই কম দামে কেনার জন্য